পূর্ব বর্ধমান জেলায় সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যগুলি হলো ভাষার মধ্যে বাংলা হিন্দি ইংরেজি এসব ভাষা ব্যবহার করা হয় এছাড়া বিহারি গুজরাটি পাঞ্জাবি ভাষাও ব্যবহার করা হয় এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ ধর্মের লোকরা থাকে শিখ ধর্মের লোকরা থাকে এখানে পাঞ্জাবিরা থাকে এখানে রীতিনীতি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন হচ্ছে দুর্গা পুজো কালী পুজো হিন্দুদের উৎসব লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এসব পুজো পার্বণ গণেশ পুজো এগুলো হয় এছাড়াও হয় ঈদ মহরম ঈদুজ্জোহা যেগুলো মুসলিমদের উৎসব এছাড়া শিখদের জন্য শিখদের উৎসব হয় এবং খ্রিস্টানদের জন্য গুড ফ্রাইডে যে বড়দিন এইসব উৎসব পালিত হয় এবং মানুষরা সব উৎসবে সমানভাবে যোগদান করে কোনো ধর্ম জাতি দেখে করে না ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই সব রকম সাংস্কৃতিক উৎসবে যোগদান করে একজন বিদেশির কাছে এইসব ঐতিহ্য সাংস্কৃতিক বর্ণনা করা খুব একটা কঠিন ব্যপার হয় না কারণ এখনকার বিভিন্ন জায়গাতেই বিদেশিরাও জানে যে কোন জায়গায় কীরকম রীতিনীতি ভাষা চলে তাই তারা আগে থেকে শিখে আসে এবং এখানে এসে সেগুলিকে খুব ভালোভাবে আনন্দ করে এবং সেগুলিকে উপভোগ করে